প্রাণীদের যত্ন নেওয়ার জন্য যেমন মানুষদের যত্ন নেওয়ার জন্য বাড়িতে শাক সবজি চাষ করা তা শাক সবজি চাষ করতে গেলে জৈব যে পদ্ধতি সেগুলো হচ্ছে গোবর সার তার পরে তোমার মাঠে যে ধানের যে ভুষো সেগুলো এক জায়গায় পর্যাপ্ত ভাবে দেখে পচিয়ে নাড়া পচিয়ে সেগুলো দেওয়া যাতে সবজি ভালো হয় আর সেখানে কোনো কীটনাশক বা অন্য কোনো সার জাতীয় কোনো জিনিস না দিয়ে জৈব পদ্ধতি দিয়ে চাষ করলে সুবিধা ভালো হয় আর তোমার ঘরোয়া ভাবে বেশি অংশ মানুষ জৈব সার ইউজ করে যেমন গরুর গোবর পচানো পচা গোবর বা শুকনো গোবর রেখে সেই জিনিসটা খেতে বাগানে ছড়িয়ে দেয় বয়োজ্যেষ্ঠ লোকেরা দেখেছি যা অভিজ্ঞতা তার পরে তোমার নাড়া পচা ধর এক বছর দেড় বছরের নাড়া পচা তার পরে তোমার ভুষো পচা এ সবগুলো বাড়ির যে জৈব যে খাবার খাচ্ছেন ইয়ে খাচ্ছেন তার যে তোমার কুটনো সেগুলো এক জায়গায় ফেলে দিয়ে সেখান থেকে জৈব সার উৎপন্ন করা সেগুলো খেতে ছড়িয়ে দিয়ে বা প্রত্যেকটা সবজির গায়ে দিয়ে সেখানে চাষ করলে কোনো সাইড এফেক্টস হবে না বা জৈব বাড়ির পদ্ধতিতে চাষ এই ভাবেই করে বয়োজ্যেষ্ঠরা যেগুলো আমার অভিজ্ঞতা আমার এক্সপেরিয়েন্সে যা আমি দেখেছি এর থেকে বেশি কিছু নেই আর এখানে কীটনাশক জাতীয় জিনিস বা সার তুমি অন্য রকম ওষুধপত্র ইউজ করলে সেগুলো ক্ষতিকর সেগুলো কোনোদিনের জন্য করবে না নিজের বাড়ির আশেপাশে কোনো ডোবা কেটে সেখানে গোবর রেখে সেই গোবরটা শুকিয়ে গেলে বা একটু পচন ধরলে সেগুলো প্রত্যেকটা শাক সবজির গোড়ায় দিয়ে দেবেন এবং নাড়া ভুষো হ্যানত্যান সেগুলোও দিয়ে দেবে দিলে কোনো কীটনাশক হ্যানত্যান ওষুধ ইউজ করতে হবে না বাড়ির জৈব সার দিয়েই ভালো রকম ফসল পেয়ে যাবে আর সেগুলো খেলে আশা করি শরীরে কোনো সাইড এফেক্টস বা কোনো অন্য কিছু হবে না এগুলো আপনারা বাড়িতেও চেষ্টা করবেন বাড়িতেও করবেন আমার অভিজ্ঞতায় এটুকুই আসে বেশি অংশ জৈব শাড়ি ইউজ করে সবাই বাড়ির যে জৈব পদার্থ যে নাড়া পচা হ্যানত্যান এগুলো